বাড়িতে এল পি জি সিলিন্ডার ব্যবহার করার সময় অনেক রকমের নিরাপত্তা ব্যবহার করতে হয় তারমধ্যে আমার যেগুলো জানা আছে সেগুলো হলো যে কোনো সে সময় যাতে কোনো বৈদ্যুতিক যন্ত্র বা বৈদ্যুতিক যেমন লাইট লাইট বাল্ব বা এইগুলো যাতে কিছু না জ্বলে বা সেগুলো যদি জ্বলে যাতে না নেভানো হয় কারণ যদি কোনো কারণে যদি এল পি জি গ্যাস যদি বেরোয় তাহলে সেক্ষেত্রে ঘরে বিস্ফোরণ হতে পারে সেগুলো লাগানোর সময় কোনো আগুন জাতীয় জিনিস দূরে রাখতে হবে তারপর বিভিন্ন রকমের আগুন যার থেকে নির্গত হয় সেরকম জিনিস থেকে তার দূরে করতে হবে এবং চোখ চোখ ও মুখ সবসময় দূরে রেখে কাজ করতে হবে স্বসাবধানে যাতে কোনও দুর্ঘটনা হলে সেটা যেনো এবার যদি কোনো কারণে গ্যাস লিক হয় বা কোনো কারণে গ্যাস যদি বেরোতে থাকে সে সময় সঙ্গে সঙ্গে সেটাকে কোনো খোলা স্থানে নিয়ে চলে যেতে হবে এইগুলোই আমার জানা